ভারতের সবাই অবশ্যই চা পছন্দ করে এবং আমি পছন্দ করি ব্যক্তিগতভাবে আসামের চা এবং দার্জিলিংয়ের চা আমি মূলত লিকার চা খেতে পছন্দ করি বলে আমার চা বানাতে সেরকম সমস্যা হয় না মানে দুধ চা করতে যেই সময় লাগে এবং যেই সব জিনিসপত্র লাগে লিকার চা করতে কিছুই লাগে না চা পাতা লাগে এবং জল গরম জল লাগে এবং যারা চিনি খায় তারা এক চামচ বা দু চামচ চিনি দিতে পারেন এবং যারা খান না তাদের তো দেওয়ার কোনও দরকারই নেই আর তাছাড়া দুধ চা কীভাবে করে তারও রেসিপি আমি জানি আমি বলতে পারি প্রথমে দুধ ফোটাবেন ফুটিয়ে নিয়ে তাতে চিনি দেবেন এবং দুধের পরে তারপরে চা পাতা দিয়ে দেবেন এবং অনেক্ষণ ধরে ফোটাবেন তাহলেই চা তৈরি